আমার কাছে একটি কালার পেনসিল রয়েছে যে কালার পেনসিলটিতে অনেকগুলো রং রয়েছে এবং সেই সব রংগুলোই খুব সুন্দর সুন্দর যেটি আমি অনলাইন থেকে নিয়েছিলাম আমি দেখেছিলাম অনলাইনে দেখাচ্ছিলো কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো অনলাইনে যতটা কালারটা দেখাচ্ছে ততটা কালার সুন্দর হবে না কিন্তু এখন দেখছি যে ততটাই সুন্দর